আমার বাড়িতে অনেক বড়ো বাগান আছে এবং সেই বাগানে আমি নানান রকম ভেষজ এবং ভেষজ শাকসবজির চাষ করে থাকি সেইখানকার ভেষজ উপকরণ বলতে যেমন নিম গাছ সজনে গাছ এই সমস্ত ছাড়াও রয়েছে থানকুনি পাতা তাছাড়াও রয়েছে গ্যাঁদাল পাতা এই সমস্ত জিনিস আমি আমার রান্নার উপকরণ হিসেবে ব্যবহার করি যাতে আমাদের শরীরের রোগ জ্বালা নিরাময় করতে পারে এবং নিম যেমন আমরা বেগুন নিম বেগুন ভাজা দিয়ে ব্যবহার করে থাকি সেরকম সকালে মধু দিয়ে তুলসী পাতা খাওয়া হয় এছাড়াও আমরা নানান রকম শুক্তো তৈরি করতে থানকুনি পাতা অথবা শাকের ক্ষেত্রে পুঁই শাক ব্যবহার করে থাকি